হ্যাঁ হ্যাঁ তো প্রথমত আপনার মেয়ে স্টেজ কভার করে নাচ করতে পারে নি ঠিক আছে তো তার পরে হচ্ছে তার চোখে এক্সপিরিয়েন্স যেটা ছিলো সেটা আমি দেখতে পাই নি ঠিক আছে তো তারপর হচ্ছে যে ওর নাচের যে ভঙ্গিমা ছিলো সেগুলো আমার সেরকম ভালো লাগে নি ঠিক আছে ওকে আরও ভালো করতে হবে ঠিক আছে পারফর্মেন্স ভালো করে করতে হবে যেটা তোমার মেয়ে করতে পারে নি ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আ আমি আপনার মেয়েকে যথাসাধ্য যেভাবে শেখানোর আমি শিখিয়েছি ঠিক আছে আপনার মেয়ে যদি এর পরবর্তীতে সেরকম করে নাচ করতে না পারে সেটা তো আমার কিছু করার নেই আমি তো ওকে ধরে ধরে শিখিতে পারবো না আমার যেভাবে ওকে শেখানোর হ্যাঁ হ্যাঁ তো এ রকম তো সে রকম হয় না ঠিক আছে যেটা আপনি বলছেন যে একটা ম্যাডামের দায়িত্ব থাকে যে তার স্টুডেন্টকে ভালো করে নাচ শেখানো তো তাকে সেভাবেই শেখাবে যেটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি শুনুন আপনি আপনার মেয়েকে যথাসাধ্য ভালো চেনেন ঠিক আছে তো আপনি আপনার মেয়েকে যথেষ্ট ইয়ে করবেন আর প্রথমত হচ্ছে আমাকে এত্ত কিছু বলার কোনো মানে ছিলো না ঠিক আছে